আমি গাছপালা লাগাতে খুবই ভালোবাসি তো আমি এরকম ধরনের গাছপালা লাগাই যে আমি আমার বাড়ির বাগানে এমন গাছপালা লাগাবো যেটা দেকতে খুব সুন্দর লাগবে তো আমি সেই জন্য পাতাবাহার গাছগুলো লাগাই তারপর যে ঝাউ গাছগুলো রয়েছে সেই ঝাউ গাচগুলো লাগাই ওইগুলো বাড়ির কিন্তু বাগানে লাগালে বা বাড়িরও সৌন্দর্যটা হয় এবং বাগানেরও সৌন্দর্য খুব সুন্দর হয় এবং তারপর ফুল গাছ যেমন আমি সব রকম ফুলই আমি কিন্তু লাগাই ফুলই ভালো লাগে ফুলটাই যে কোনো ফুলটাই কিন্তু বাগানে সাজানো হলে খুব ভালো লাগে আমি সেক্ষেত্রে গোলাপ ডালিয়া সূর্যমুখী গাঁদা জবা সব ফুলই কিন্তু আমি লাগিয়ে রাখি এবং জবা ফুল গাঁদা ফুল এইগুলো আমাদের বাড়ির নিত্য পুজোতেও প্রয়োজন হয় এবং যে গোলাপ সূর্যমুখী ডালিয়া চন্দ্রমল্লিকা এই সব ফুলগুলো কিন্তু আমাদের বাগান সাজানো সাজানোর জন্য ভালো লাগে আমরা বাড়ির ছাদেও কিছু কিছু ফুল গাছ টবে করে লাগিয়ে সেইগুলো বাড়ির ছাদেও রেখে দিই তো এইগুলো খুবই ভালো লাগে আমাকে এ ধরনের গাছ লাগাতে তারপর যে ফলের গাছ রয়েছে এ ফলের গাছ ফলের মধ্যে যেমন আমি লাগাই আম কাঁঠাল লিচু উ তারপর জাম এই সব গাছগুলো কিন্তু লাগিয়ে রাখি এই যেমন এইগুলো কলা কলা গাছও লাগাই এই যেমন আমরা কী করি যে বাজার থেকে কিনে এনে খাবার থেকে কিন্তু আমরা বাড়িতে যদি লাগিয়ে রাখি সেই বাড়ির ফলের গাছ হলো কিন্তু বাড়ি থেকে সেটা কিন্তু কোনো ভা আমরা সেইটাতে কোনো রকম ওম কোনো কীটনাশক না দিয়ে এম এ মানে কোনো বিষাক্ত যে বাড়ার ওষুদ বা কোনো কিছু সেইগুলো না দিয়ে আমরা কিন্তু এই আমরা গাছগুলো লাগিয়ে খুব যত্ন সহকারে এই গাছ আমরা গাছের যত্ন নিই তো এই কারণে কিন্তু সেই ফলগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বাজারের তুলনায় বা সবজি যে কোনো সবজি ই টাটকা সবজি কিন্তু বাজার থেকে নিয়ে আনা যা আনতে পারা যায় না কারণ বাজারে মানে সবজি মানে সেটা কিন্তু বাসি হবে সেটা তো আর টাটকা হবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বাড়ির বাগানেই কিছু সবজি লাগিয়ে রাখি সেটা মানে টাটকা সবজি তুলে সেটা রান্না করে খেলে কিন্তু তার স্বাদটা আলাদা হবে এবং সেটা খেতেও খুব সুন্দর লাগবে তাই সেই জন্য আমি বেগুন পটল কুঁদরি তারপর লাউ খোস লাউ শাক কুমড়ো শাক পালং শাক ও বেগুন সব কিছুই কিন্তু আমরা বাগানে বাড়ির বাগানে সবজিতে লাগিয়ে রাখি যে কোনো ধরনের শাক ফুলকপি বাঁধাকপি যখন যেটা সিজন থাকে তখন সেই সিজনে আমরা সেই সবজিগুলো বাড়িতে লাগিয়ে থাকি ই কেননা এগুলো আমি লাগাতে চাই কেননা আমি বাড়িতে আমার বাড়ির বাগানে বা বাগানের মধ্যে একটা সাজন্ত হলো আর আমার যে সবজি বা ফলগুলো রয়েছে সেইগুলো আমি ই খেতেও পারলাম টাটকা টাটকা সবজি ফল ওগুলো আমি খেতেও পাল্লাম বাজার থেকে আমাকে আর কিনে আনতে হলো না বাজারের জিনিস তো সব সময় টাটকা টাটকা হয় না বা সতেজ হয় না তো সেক্ষেত্রে কিন্তু আমার এই আমার বাগানে লাগানো ফল ফুল এবং সবজি সব কিছুটাই কিন্তু টাটকা এবং সতেজ হয়ে থাকে সেই কারণে আমি এগুলো লাগাতে ভালোবাসি এবং এইগুলো আমি লাগাই